হ্যাঁ বলো দিদি চিনতে পারব না আবার কী দেখা সাক্ষাৎ হয়নি বলে কি ভুলে যাব বলছ ভালোই আছি মানে আমার বাড়িতে জানো তো একটা বাচ্চা আছে ওই বাচ্চাটার জন্য একদম মানে ফাঁকে বেরোতেও পারছি না কারোর সঙ্গে দেখা সাক্ষাৎও হয়নি গল্পও করতে পারছি না কারো সাথে হুম তারপর কী করব এই যে বসে আছি তুমি কী করছ

ও কবে কবে নিচ্ছ আমি তো একটা নিয়েছি আমার এই এক মাস হলো নিয়েছি আমি এল জিটা নিয়েছি এল জি ওই টি ভিটার মানে ছবিটাও খুব সুন্দর কী আমাদের দোকানে নেবে না কি বলছি আমাদের দোকানে নেবে হ্যাঁ এসো তাহলে এসো নিয়ে না না রাখছে মানে অনেকে না অনেক খদ্দের অনেক খদ্দের খুঁজছে যে টি ভি মানে ওই সব কিছুই খুঁজছে তো দিয়ে আমাকে এসে বলছিলো এক দিন আমি বলছি তাহলে টি ভিটা আনো আনিয়ে দেখো কেমন কী বিক্রি হচ্ছে তুমি তাহলে এসো এসে নিয়ে যাও আমাদের দোকান থেকে আমি কমে করে দিতে বলব তাহলে দোকান দিকে এলে আমার বাড়ির দিকেও আসবে অনেক দিন তো গল্পও হয়নি একসাথে বসে দেখা সাক্ষাৎও হয়নি আচ্ছা ফোন টোন করবে হ্যাঁ হ্যাঁ তুমিও ভালো থাকবে আচ্ছা আসবে